আমার রান্নায় ব্যবহৃত কিছু বিরল অসাধারণ উপাদান হচ্ছে যেগুলো মূলত মশলার মধ্যে আমি ব্যবহার করে থাকি যেগুলো আমি কোনোদিনই প্যাকেট মশলা আমার রান্নার মধ্যে খুবই কম ব্যবহার করি আমি ম্যাক্সিমাম সময়ে আমার গোটা মশলা ইউজ করে থাকি যার মধ্যে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গোটা কালোমরিচ এই সকল মশলাই ব্যবহার করে থাকি এবং মূলত আমি দেশি গাওয়া ঘি নরমাল যেগুলো থাকে জার্সি গাইয়ের ঘি সেগুলো ব্যবহার করে থাকি না ম্যাক্সিমাম সময়ে আমি গাওয়া ঘি ইউজ করি সাদা তেলে রান্না খুবই কম মূলত আমার রান্না হয় সমস্ত খাঁটি সরষের তেলের মাধ্যমে যার মাধ্যমে একটা আলাদা রকম টেস্ট আসে এবং যে সরষের তেলের যে গন্ধ সেই গন্ধটা তার মধ্যে পাওয়া যায় শুকনো লংকার ব্যবহার একদমই আমার রান্নার মধ্যে থাকে না মূলত আমি গোলমরিচ এবং কাঁচা লংকার মাধ্যমেই আমার রান্নাকে প্রস্তুত করে থাকি যার ফলে কাঁচা লংকা ব্যবহার করার ফলে যে একট সুগন্ধ বেরোয় রান্নার থেকে সেই সুগন্ধের ফলে রান্নার টেস্টের মাত্রা অনেক গুণ বাড়িয়ে তোলে যার ফলে রান্না খেতে যেমন মজা হয় এরকম দেখতেও সেরকমই আসে হয়তো লালচে কালারটা আসে না বাট লালচে কালারটা খেতে সরষের তেলের ব্যবহারটা অনেকটা পরিমাণে করলে লালচে কালারটাও আস্তে আস্তে তার মধ্যে চলে আসে